আমার দৈনন্দিন জীবনে আমি কাপড় ধোয়ার জন্য একটি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি সেটি হলো সার্ফ এক্সেল এবং সেই পাউডারটি ব্যবহার করে আমি আমার সমস্ত কাপড় জামা পরিষ্কার করি তবে আমি নিজেই আমার কাপড় জামা পরিষ্কার করি না অর্থাৎ ধুই না কারণ আমাদের বাড়িতে যিনি দৈনন্দিন সাহায্য করেন যে মাসি তিনি প্রত্যেক দিন আমাদের বাড়ির কাপড় জামা ধুয়ে দিয়ে যান সি তিনি সেই সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করে প্রত্যেকদিন কাপড় জামা ধোন এবং আবহাওয়ার বিভিন্ন রকমের তারতম্যের পরিবর্তনের জন্য আমরা মাঝে মাঝে সেগুলিকে ব্যালকানিতে শুকাই আবার মাঝে মাঝে যখন আবহাওয়া একদম ভালো থাকে আকাশ পরিষ্কার থাকে তখন আমরা সেইগুলি ছাদে শুকোতে দিই এবং আমাদের দের অনেক বেশি কাপড় জামা কাচার হলে আমরা আমাদের ওয়াসিং মেশিন টি ব্যবহার করি এবং সেইখানেও আমরা সেই একই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচি এবং তারপর সেই ওয়াসিং মেশিনের ড্রায়ার জায়গাটিতে সেই কাপড়গুলোকে প্রায় আশি শতাংশ শুকিয়ে নিয়ে তারপর ব্যালকানিতে অথবা ছাদে আমরা মেলে দিয়ে আসি এবং সেটি পুরোপুরিভাবে শুকিয়ে গেলে আমরা সেটিকে আমাদের ঘরে নিয়ে আসি আর আমি প্রত্যরক্টি সময় এই এটি নিশ্চিত করি যেন এই পদ্ধতির মাধ্যমে বেশি জল অপচয় কখনোই না হয়